বয়স্ক মানুষরা খেলাধূলা বলতে এখন যেটা করেন সেটা হচ্ছে তাস খেলা যেটা লোকাল লোকাল পাড়ার দোকানের পাশে বসেই হয় সেইগুলো খেলে বা লুডো খেলে এবং বয়স্ক মানুষদেরকে স্বভাব খারাপ রয়েছে তারা যে সমস্ত খেলাতে তারা বাজি লাগিয়ে খেলতে বেশি পছন্দ করে কারণ তাদের তো আর হাত পা চালানোর মতো শক্তি থাকে না এবং তারা এক জায়গায় বসেই কাজ করতে বেশি পছন্দ করে বয়স্কবেলাতে তো সেই সময় সেই জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রে তাস খেলাতে বেশি মনোযোগ করে এবং তাছাড়া লুডু খেলা রয়েছে যেসব খেলাতে তারা সহজেই ছোটখাটো একটু টাকা লাগিয়ে তারা খেলতে বেশি পছন্দ করে এবং তাছাড়া রয়েছে যে নানা ধরনের বাজি খেলা থাকে যে সমস্ত আলাদা আলাদা জায়গায় যে বেশি পরিমাণে লোক জড়ো হয়ে যে খেলাটা করে বেকবে ক্রিকেট খেলাতে তারা বাজি লাগা ধ্যায় এবং বয়স্ক লোকেদের কতা সেই সময় একটা মানসিক একটা চিন্তা ভাবনা থাকে যে কী করে তারা সহজেই মানে খেলাধূলা কম টাকা লাগিয়ে যাতে বেশি পরিমাণ লাভ করতে পারে এবং তাদের যেন শারীরিক শক্তি বেশি না প্রয়োগ করতে হয় এটাই বয়স্ক মানুষদের খারাপ স্বভাব একটা